হ্যাঁ আমি এবং আমার ছেলে আমরা ধ্যান এবং প্রাণায়াম করি এবং ধ্যান করলে মন স্থির হয় প্রাণায়াম করলেও মন স্থির হয় জ্ঞান বুদ্ধি মানুষের ধৈর্য আসে মানুষ তাড়াতাড়ি এখন রেগে যায় সেই রাগ জিনিসটা মানুষের মনের মধ্যে কন্ট্রোল করতে হয় কারণ সেটা যদি আমরা প্রতিনিয়ত প্রাণায়াম করি যার ফলে কিন্তু সেটা আমাদের অনেকটাই কিন্তু উপভোগ করতে হয় এবং সেটা আমরা কিন্তু বুঝতে পারি যে প্রাণায়ামের মাধ্যমে আমাদের কিন্তু অনেকটাই মনস্থির এবং স্মৃতি আসে আমরা যদি প্রতিনিয়ত যোগ ব্যায়াম করি বা অনুশীলন করি তার একটা বিরাট কিন্তু ভূমিকা রয়েছে যার ফলে শরীর ঠিক থাকে এবং মন ঠিক থাকে মানুষের যে অতিরিক্ত এখন দূষি দূষণের ফলে যেভাবে অসুস্থ হয়ে পড়ছে মানুষ যদি প্রতিনিয়ত ব্যায়াম বা যোগ ব্যায়াম করেন তাহলে কিন্তু সেই জিনিসটা অতটা ও প্রভাব পড়বে না কারণ যোগব্যায়ামের মাধ্যমে শুধু শরীর মন নয় সব কিছুই ঠিক থাকে যোগব্যায়ামকে যদি প্রত্যেক দিন আমরা করি বা তার একটা আলাদা ভূমিকা পালন করি তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে কদিন পর সে জীবনে কী উন্নতি করছে